আসানসোল একটি শিল্পনগরী যা দেশে বিস্তৃত কয়লা খনির জন্য পরিচিত এটি পশ্চিমবঙ্গ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বলা হয় এবং পশ্চিমবঙ্গ জেলার সদর দপ্তরও বলা হয় বর্ধমান জেলা কেবল সমৃদ্ধ শিল্পের জন্যই নয় আসানসোলের মনোরম পর্যটন স্থানগুলির জন্যও প্রচুর দর্শনার্থীদের আকর্ষণ করে আসানসোলে মনোরম পিকনিক স্পট পবিত্র মন্দির পুরাতন গির্জা এবং সাহিত্যের সাথে আসানসোল শহরটি অবরুদ্ধ হওয়ায় অপেক্ষা অবাক হয়ে যায় আসানসোলে সবথেকে বড় দুর্গাপুজো এবং কালীপুজো হয়ে থাকে যেখানে বাইরে থেকেও দর্শনার্থীরা ভ্রমণ করতে আসে এখানকার দুর্গাপুজোতে রাস্তাঘাটে এত পরিমাণে ভিড় থাকে যে মানুষের দাঁড়ানোর পর্যন্ত জায়গা থাকে না কালীপুজো রাম মন্দির কালীপুজো এখানে আমাদের জেলার সবথেকে বড়ো কালীপুজো বলে নামডাক আছে এগুলোই আমাদের এখানকার প্রথা শুভ নববর্ষের দিনকে মানুষেরা মন্দিরে ঘুরতে বেরোয় মলে ঘুরতে বেরোয় আরও নানান জায়গায় ঘুরতে যায় এখানে প্রত্যেকটা অনুষ্ঠানে ভালোভাবে মানুষেরা ঘোরাফেরা করে নিজের মতো প্রতিষ্ঠান প্রতিযোগিতা করে